আমার প্রিয় খেলা হলো ফুটবল এবং বাঙালির জনপ্রিয় খেলা ফুটবল তো আমার বাবা কাকাদের আমি দেখেছি ছোটোবেলা থেকেই দেখেছি ফুটবল খেলতে তো ফুটবল খেলা আমি খুবই পছন্দ করি এবং বৃষ্টি হলেই আমরা সবাই বন্ধুবান্ধবীরা মিলে সবাই ফুটবল খেলতাম